হ্যালো বলছি ম্যাম শীত তো বলছি শীত তো পড়ে গেছে আর এরকম বাইরে বসে ডিউটি করা তো সম্ভব না তো আমাদের তো এখন তো শীতের পোশাক আশাক তো দরকার তো আপনি কি দেবেন ঠিক আছে কেন অতিরিক্ত শীত পড়ছে এমনি আমার একটু শরীর খারাপ ঠান্ডাও লেগে গিয়েছে বাইরে বসে বসে তো ওই কারণে যদি দিলে কিছু দিলে ভালো হতো শীতের সময় ফ্যামিলি বা আমার কিছু দিলে ভালো হতো ফ্যামিলি ফ্যামিলি আমরা চার জন আছি তা চার জনার দিলেও হবে না দিলেও হবে কিন্তু কি আমি তো ডিউটি থাকি ডিউটি করি তো আমার তো আগেই দরকার প্রচুর পরিমাণে শীত পড়ছে এখানে তো লাগবে আমাদের বাইরে থেকে থেকেও তো কিছুটা ঠান্ডাও লেগে গেছে তো শীতের পোশাক আশাক তো দরকার ঠিক আছে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে ঠিক আছে তা তা কবে দেবেন আজকে দিলে ভালো হতো তা ঠিক আছে রাখছি